হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি

ঠিক আছে কিন্তু ওরকম তো হওয়ার কথা নয় আমি তো অনেক দেখেছি মানে অনেক দিয়েছি অনেক কাউকে কিন্তু ওরকম তো কোনো প্রবলেম কখনও হয় না আপনি শিওর ওটা এখান থেকেই নেওয়া আচ্ছা ওটা কত টাকা নিয়েছিল আচ্ছা ঠিক আছে আপনি কি চাইছেন তাহলে চেঞ্জ করতে কত দিন হয়েছে নিয়েছেন না অত বেশি দিন হলে তো চেঞ্জ করা যায় না আচ্ছা সেই সময় যে ছিল দোকানে তাকে কি আপনি চেনেন বা নাম্বার কিছু আছে আপনার কাছে আচ্ছা নাম কিছু জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি যখন নিয়েছেন তখন ট্রায়াল করেননি আচ্ছা মানে ওখানে লেখা আছে কি এক্সএল সাইজ ঠিক আছে আপনি না হলে আসুন আমি দেখছি করা যায় কি কিন্তু এরকম এত দিন হয়ে গেলে তো করা হয় না কিন্তু এত দিন ধরে তো থাকে না না দু এক দিনের মধ্যে আসতে হয় আচ্ছা ঠিক আছে আপনি না হলে কালকে বিকেলের দিকে আসুন দেখছি আমি চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ